হ্যাঁ আমি আমার আশেপাশের পাঁচ জনের নাম অবশ্যই বলতে পারব যেমন আমার পাশেই বসে আছে বাঁ দিকের পাশে বসে আছে প্রিয়াংশু সামনে দ্বীপজয় এইদিকে অভীক এক সাইডে অংশুমান এবং আর এক সাইডে অঙ্কনা